হ্যালো আর মার্কেটের যা অবস্থা মোটামুটি চলছে তোমার কি খবর হুম তা ভালো বিক্রি টিক্রি হচ্ছে তো সব জিনিসপত্র মিনিকেট চাল মানে কি কেজি দরে না এমনি টোটাল প্যাকেট বস্তা হুম ওই কখনও ষাট টাকা কখনও পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি তো করছি তুমি কত করে করছো ও আর এখন চারিদিকে যা অবস্থা সব খারাপ এমনি রিটার্ন বলতে ওই মশলাপাতি টাতি ছিল কি বিভিন্ন রকম এখন বিরিয়ানির মশলা টশলার চাহিদাই বেশি দোকানে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি তো ওখান থেকে তুমি আর ওখান থেকে নাও না এখন আচ্ছা আচ্ছা আচ্ছা তো চেঞ্জ করলে কবে আচ্ছা এখানে এখন যেখান থেকে নিচ্ছ ওখান থেকে কি কম দামের না কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে